দেখুন আমরা পশ্চিমবঙ্গে থাকি স্কুলে বিভিন্ন খেলাধুলা মাস্টারমশাইরা করান আমরা নাম দই কে কে খেলা কী কী খেলা করতে চাই আমরা যেটা পারবো সেইটা নাম দই সুচ সুচে সুচ পুরানো দৌড় খেলা আর চেয়ার ম্যাজিক্যাল এইসব খেলা করতাম আরও অনেক খেলা আছে তবে কতো কিছু খেলা আমরা ছোটো ছিলাম তখন করতে পারতাম না যেগুলো পারতাম সেগুলো এগিয়ে যেতাম